হ্যাঁ আমি আমার রাজ্যের বাইরেও ভ্রমণ করেছি তার উদ্দেশ্য ছিলো পরীক্ষা নিতে যাওয়া আমি আসাম রাজ্যে ভ্রমণ করেছি পরীক্ষা নেয়ার উদ্দেশ্যে আসামে বিভিন্ন পরীক্ষা সেন্টারে গিয়ে আমি পরীক্ষা নিয়েছি এক্সামিনার হিসেবে গিয়ে তো এটা ছিলো এনএসডিসির কাজ সেখানে গিয়ে আমি পরীক্ষক হিসেবে গিয়েছিলাম এবং অনেক ছাত্র ছাত্রীদের আমি গিয়ে পরীক্ষা নিয়েছি এবং শুধু যে পরীক্ষা নিয়েছি তা না তার সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি আসামের কামাখ্যা মন্দির মা কামাখ্যা দর্শন করেছি ওখানে পাহাড়ে উঠেছি পাহাড়ে উঠে আমি ওখানে কামাখ্যা মায়ের দর্শন করে এসছি এছাড়াও ওখানে ব্রহ্মপুত্র নদী আছে ব্রহ্মপুত্ত নদী দর্শন করেছি এই উদ্দেশ্যে আমি আসাম রাজ্যে ভ্রমণ করেছিলাম